হ্যাঁ অন্বেষা দিদি বলছেন তো আমি আপনার অনেক বড়ো ফ্যান আমি তো ভালো আছি আপনি ভালো আছেন

আমি তো নম্বরটা পেয়েছি আপনার ইয়ের থেকে ওই যে হ্যাঁ হ্যাঁ ইন্সটাগ্রামে যে দেওয়া ছিলনা ওখান থেকে পেয়েছি আপনার সিরিয়ালটা আমার খুব ভালো লাগে ওই যে সন্ধ্যাতারা আপনি এখন তো আপনি তো এখন ওটা দারুণ দারুণ মানে করছেন অ্যাক্টিংটা সত্যিই খুব ভালো হচ্ছে তো আমি মানে আপনার কেরিয়ারটার বিষয়ে মানে আপনার মানে আপনি কিছু মনে করবেন না আপনার পার্সোনাল লাইফের বিষয়ে একটু জানতে চাইছিলাম আপনি কীভাবে মানে নিজের কেরিয়ারটাকে এরকমভাবে করলেন আমার খুব ভালো লাগে আপনাকে আচ্ছা আচ্ছা তো বেশ মানে সত্যিই মানে আপনি তাহলে মানে বেশ খুব ভালো আমার আমার খুব ইচ্ছা আছে আপনার সাথে একবার দেখা করার জানি না সেই ভাগ্যটা হবে কিনা তবে খুব ইচ্ছা আছে যদি কখনও আমাদের এদিকে কখনও কোনো প্রোগ্রাম হয় আপনাকে আমাদের এখান থেকে যদি ডাকা হয় তো আসবেন তো আচ্ছা আচ্ছা বাহ শুনে খুব শুনে খুব ভালো লাগলো মানে আপনি যে আমাকে বললেন ঠিক আছে বেশ ভালো যাবো তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চই ভালো থাকবো আপনিও ভালো থাকবেন ঠিক আছে রাখছি হ্যাঁ